আমি রান্নার কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি কিন্তু আমার ইউটিউবে একটি চ্যানেল রয়েছে সেখানে আমি রান্নার বিভিন্ন রেসিপি পোস্ট করি আমি প্রতিনিয়ত সেই রান্নার রেসিপিগুলি তৈরি করি এবং সেইগুলোকে এডিট করি করে আমি সেটি পোস্ট করি আমার হাজারের উপর সাবস্ক্রাইবারও রয়েছে এছাড়াও আমি নিজের থেকে বিভিন্ন রকম রান্না তৈরি করার চেষ্টা করি এবং সেইগুলিকে আমি সেখানে শেয়ার করি তাছাড়াও আমি কীভাবে রান্নাটা করি এবং এক্কেবারে সবজি কাটা কেনা ধোওয়া সব কিছুই কিন্তু আমি ওর মধ্যেখানেই ভিডিওর মধ্যেই রাখি এবং সেই ভিডিওগুলিকে আমি শেয়ারও করি এছাড়াও আমি কীভাবে রান্নাটা করছি এবং কি মশলা দিচ্ছি কেমন করে দিচ্ছি আমি কীভাবে রান্নাটা করছি কতক্ষণ কষাচ্ছি আমি সেই সব কথাও কিন্তু ইউটিউবে দিই এছ আমি আমার অভিজ্ঞতার কথা বিভিন্ন মাধ্যমেও কিন্তু শেয়ার করি আমার অনেক কিছু রান্না রয়েছে যেগুলি আমার শাশুড়ি মা বা ঠাকুমা মায়ের কাছ থেকে শেখা সেই সব পুরনো দিনের রান্নাগুলিও আমি শেয়ার করে থাকি আমি কিন্তু রান্নার কোনো প্রতিযোগিতায় সেইভাবে অংশগ্রহণ করিনি কিন্তু আমি যদি কখনো সুযোগ পাই আমি তাহলে অংশগ্রহণ করব